আমার এলাকায় মানুষ সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলির যে সম্মুখীন হয় সেগুলির মধ্যে আমি মনে করি জ্বর রোগটিকে সবচেয়ে বেশি কারণ জ্বর বা ঠান্ডা লাগা সর্দি কাশি যদি একজনের হয় তাহলে বাড়ির সবার তো হয়ই বাইরে বেরিয়ে বাচ্চারা খেলতে গেলে একে একে অনেক বাচ্চাই আক্রান্ত হয় তাই আমি মনে করি জ্বর রোগটি একটি বিশাল সংক্রামক রোগ এছাড়াও অপুষ্টি হচ্ছে গ্রামে খুব কম দেখা যায় কারণ গ্রামের বচ্চারা সাধারণত নানান রকম সবজি এবং নানান খেলায় মেতে থাকে তাই বাচ্চারা যতোই খা রোগা হোক তারা অপুষ্টি তে ভোগে না